রেস্তোরাঁতে ছাড়ের বিষয়ে খোঁজ নেবার জন্য ঝাড়গ্রামে সবচেয়ে বড়ো রেস্তোরাঁ অভিনন্দন রেস্তোরাঁয় ফোন করলাম এবং জিগাস করলাম হ্যাঁ এই যে রেস্তোরাঁ হ্যালো রেস্তোরাঁর মালিক আমি জানতে চাইছি যে আগামী পনেরো সাত দুহাজার তেইশ তারিখে আমরা আপনার রেস্তোরাঁয় পনেরোজন মিলে একসাথে খেতে যেতে চাই তো তখন গেলেই হবে না আগে থেকে টেবিল বুক করলে আপনার কোনো অফার আছে কিছু সুবিধা আছে যে কিছু পয়সা কম নেবেন কি টেবিলগুলো ভালো দেবেন খাবারের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা থাকবে কি না এটা জানার জন্য আপনাকে আমি ফোন করলাম